আমি কখনো এরম বই পড়েছি কিনা যেটা আমার প্রথমে ভালো লাগেনি এবং বই পড়ার শেষে মনে হয়েছে যে বইটা দুর্দান্ত একটা বই তাহালে সেটা বলতে হয় আমার ক্ষেত্রে বহুবার এরকম হয়েছে যে যেখানে আমি মনে করেছি অনেক বই বাংলা ভাষার ওপরে বই ইংরাজি ভাষার ওপরে বই যে বইগুলো পড়ে মনে হয়েছে প্রথম প্রথম যেগুলো পড়ার পর মনে হয়েছে যে এই বইটা হয়তো আমি কিছু বুঝতে পারছি না বা এটা আমার ভালো লাগছে না কিন্তু অ্যাট দা এন্ড আমিই সেই বইটাকে একটু বেশিই আমার মনে হয় যে খুব ভালো লেগেছে এবং সারপ্রাইসিংলি সেই বইটা আমাকে খুব রকমভাবে সমৃদ্ধ করেছে যেটা আমার ক্ষেত্রে খুব একটা খুব ভালো একটা ব্যাপার যে আমি এমন একটা বই পড়েছি যেটা প্রথমে ভালো লাগেনি কিন্তু শেষে গিয়ে বইটা আমাকে এতো ভালো লেগেছে যে সেটা আমি অনেককেই সাজেস্ট করেছি যে এই বইটা পড়ার জন্য কারণ ঐ বই হয়তো এমন কিছু বই আছে যে যে বইগুলো খুব লেন্দি যে বইগুলো খুব ঘুরিয়ে পেঁচিয়ে লেখা এবং অনেক কিছু বই আছে যেগুলো খুব সমস্ত গোয়েন্দা গল্প বলা যায় বা যে কোনো নভেলে বলা যায় অনেক জায়গায় অনেকরকমভাবে বইগুলোকে লেখা বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অনেকরকম অনেক সময় বোরিং লাগে কিন্তু বইটা পড়ার শেষে মনে হয় এবং রিয়েলাইজেশানটা আসে যে বইটা আদতেই ভীষণ সুন্দর একটা বই এরম অনেকক্ষেত্রেই আমার ঘটেছে যে যেখানে আমার একটা বই প্রথম প্রথম পড়তে ভালো লাগেনি কিন্তু শেষে গিয়ে আমার বইটা ভীষণ পছন্দ হয়েছে